প্রথমে অপরিচ্ছন্ন বাসনটিকে নিতে হবে তারপরে সাবান নিয়ে সেটিকে বুলিয়ে ঠিক করে জল দিয়ে পরিষ্কার করে তারপরে ঝড়াতে দিতে হবে এবং তৈলাক্ত বাসন যদি হয় তাহলে সেখেনে সাবান বা সার্ফ বা ডিটারজেন্ট যুক্ত সাবান ব্যবহার করে সেটিকে পরিষ্কার না করলে তৈলাক্ত ভাব যাওয়া কখনোই পসিবল নয় কাজেই সেটিকে ব্যবহার করেই তেলমুক্ত করতে হবে বাসনটিকে